আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসে তাকে আমরা খুব আদর যত্ন করি যেহেতু অতিথি মানে আমাদের কাছে ভগবান সেই জন্য অতিথি তার কোনো যেন আদর আপ্যায়ন করার দিক থেকে কোনো ত্রুটি আমরা রাখি না সেই জন্য তার সাথে খুব আমরা কথা বলি মজা করি গল্প করি তার সাথে বন্ধুর মতো আমরা মিশে যাই এবং যেহেতু আমরা বাঙালি সেই জন্য আমাদের দুপুরে ভাত তার সাথে মাছ তো থাকবেই অবশ্যই এবং মাংস তার সাথে আবার কিছু পদ রান্না করে তাদের খাওয়াই এবং বিকেলবেলা আমরা কিছু চা কিংবা কফি কিছু ভাজা পকোড়াটা করে সবাই মিলে এক সাথে বসে খাওয়াদাওয়া করি এবং আড্ডা করি তাতে তাদের সাথে গল্প করি এবং খুব মজা করি সবাই মিলে তাতে খুব আনন্দ করি